সংসদে আরও রাষ্ট্রীয় প্রতিনিধির অবশ্যই দরকার আছে যতই রাষ্ট্রের প্রতিনিধি থাকবে ততই ব্যবস্থার একটা সার্বিক মূল্যায়ন উঠে আসবে শক্তিশালী কণ্ঠের থেকেও বেশী প্রভাবের দরকার কোনো প্রতিনিধি কোনো কাজ করতে গেলে তার উপরের মানুষের অনুমতির দরকার পড়ে সমবেতভাবেই কাজগুলি তবেই সুসম্পন্ন করা যায় একজন রাষ্ট্রের প্রতিনিধির এই বিষয়ে বিরাট গুরু দায়িত্ব থাকে এরপরে হল বিশ্ব ব্যাঙ্কের সমস্যাগুলি অবশ্যই উত্থাপন করা উচিৎ বিশ্ব ব্যাঙ্কের অনেক কিছু সমস্যা যা আমরা জানতে পারি না সেগুলো প্রত্যেকের জানাও দরকার আছে এই আরকি একটা সার্বিক তবেই একটা সুসম্পন্ন রাষ্ট্রীয় প্রতিনিধির দরকার পড়ে